আচ্ছা বলছি স্যার আপনাদের এখানে মানে জুতো কিনতাম আর কি কীরকম কী মানে নতুন কীরকম কী ব্র্যান্ড এসেছে জুতোর মানে একটু ব্র্যান্ডেড দেখেই কিনতাম আর না ছেলের জুতো আমি গিফট করব আর কি জুতোর আট সাইজ না না একটু ব্র্যান্ডেড হচ্ছে এমনি ভালো একটু বুট মানে আর কি নিতাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না ওই মানে একটু উঁচু টাইপের একটু নিতে চাইছি আর কি আচ্ছা একটু না একটু বাজেট ফ্রেন্ডলি যেটা হয় সেটা একটু দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আমার সাতশোর মধ্যে যদি ধরুন না হয় তাহলে একটু মানে যদি মানে দামের ইয়ে হয়

আচ্ছা আচ্ছা আর বলছি বারোশো টাকার নিচে হচ্ছে মানে ওইটাই একটু একটু কমিয়ে করুন না মানে সাতশো টাকার মধ্যে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা

আচ্ছা আর কালার কীরকম আসবে কালার কীরকম আসবে কালার হুম হুম হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি চকোলেট কালারের ওইটাই তাহলে একটা দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা হ্যাঁ

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হুম